দশ দিন আগে আমি একটি দোকান থেকে শেভিং ক্রিম এনেছিলাম তো ওই ক্রিমটি এতো চটচটে ভাব এবং গন্ধটাও ভালো নয় ক্রিমটি ব্যবহার করে আমি ঠকে গেছি তো এটা একটা আমার অভিজ্ঞতা